বয়েস্ক মানুষেরা অনেক ধরণেরই খেলাধুলো করে যেমন ধরুন তারা সময় কাটানোর জন্য বা তারা শরীস স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাদেস খেলাধুলা অত্যন্ত জরুরি সবারের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি যেমন বয়স্ক মানুষেরা বিকালে কিছু খেলতে আসা যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে যেমন ধরুন ফুটবল খেলতে আসে ব্যাডমিন্টন খেলতে আসে বা ভলি খেলতে আসে এরকম নানান ধরণের যাবতীয় খেলাধুলা করতে আসে বিকেলে কিন্তু ফুটবল খেলাতে শরীর স্বাস্থ্য ঠিক রাখে শরীর স্বাস্থ্য তেমন বিকালে ফুটবল খেলাতে একটু ছোটা দৌড় হলো যাতে শরীর স্বাস্থ্যটা একটু ঠিক থাকে হাড় মজবুত থাকে এরকম ফুটবল খেলাতে অনেক ধরণের ব্যায়াম করতে হয় সেই ব্যায়ামগুলা করলেও শরীর স্বাস্থ্য ঠিক থাকে শরীর স্বাস্থ্যর কোনো রকম খারাপ দিক দেখা দেয় না এবং খেলাধুলো যেমন ধরুন ব্যাডমিন্টন ব্যাডমিন্টন সব রকম খেলাধুলাতে এবং ব্যাডমিন্টন ও ভলি খেলাধুলোতে শরীর স্বাস্থ্য অবশ্যই ঠিক থাকে একটু ছোটা দৌড়া হয় এবং বেশি ছোটা দৌড়াও নয় ব্যাডমিন্টন হাতে করে খেলা যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই বয়স্ক মানুষেরা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই সমস্ত খেলাধুলা করে